ক্যান্সার হৃদয়রোগের মতো গুরুতর অসুস্থতার চিকিৎসা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বলতে গেলে পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলোতে নেই এবং বেসরকারি হাসপাতালেতে রয়েছে এইসব ব্যবহারগুলো অনেকটাই ব্যবহারের মূল্য হয়ে থাকে এবং ব্যায়বহুলও হয় যেমন খরচা করতে গেলে যেমন কেমো ফিজিও ফিজিওথেরাপি ডায়ালিসিস এইসবগুলো আমাদের অনেকটা অর্থ ব্যায় করে থাকে এই অর্থ ব্যায়ের জন্য আমাদের গরিব লোকেদের যদি ক্যান্সার হৃদরোগের মতন অসুস্থ হয়ে থাকে তারা না চিকিৎসা পেয়ে মারাও যেতে পারে আমি সরকারের কাছে বিনোদন যে আমাদের এই সরকারকে যে সরকারি হাসপাতালে এগুলো একটু করে দেওয়া উচিত